আমার কাছে কিছু প্রিয় বাইক আসে যেগুলোর কথা না বললেই নয় হিরো হুন্ডা সুপার স্প্লেন্ডার গ্লামার এই গাড়িগুলো আমার কাছে খুবই ভালো বলে মনে হয় কারণ এটিতে যাতায়াতের পক্ষে খুবই ভালো বা এর মাইলেজ খুবই সুন্দর বা সব ক্ষেত্রে সবাই এই গাড়িগুলো চালাতে পারে পিছনে এক দুজনকে নিয়েও ভালোভাবে ট্রাভেল করা যায় সীটগুলোও খুব ভালো আরামদায়ক কোনো সমস্যায় পড়তে হয় না এই জন্য এই বাইকগুলো সবাই কিনতে চায় আর বেশি মাইলেজ বা এখনও যে গাড়িগুলো বেরিয়েছে নতুন স্টাইলে সেগুলোও ভালো তবে মাইলেজটা একটুখানি কম তবে আমার রয়েল এনফিলডের বুলেট গাড়ি কেনার খুবই ইচ্ছা যদি কোনো দিন সুযোগ করতে পারি ওই গাড়ি কিনতে চাই আমি